আমি একবার আমার একটা আত্মীয় বাড়িতে গিয়েছিলাম গ্রামে এবার সেখানে তো অনেক পুকুর নদী নালা অনেক কিছুই আছে খাল বিল এবার আম কিন্তু সেরকমভাবে কোনো দিন আমার সৌভাগ্য হয়নি যে সমুদ্র গিয়ে আমি মাছ ধরবো সেরকম একটা কোনো কিন্তু যখন আমি গ্রামেই যাই আত্মীয়র বাড়ি বা যখন গেছিলাম তখন আমি হচ্ছে পুকুরে একদিন সবাই মিলে গিয়ে আমি বললাম যে চল তো চল কিছু মছ ধরে নিয়ে আসা যাক এবার মাছ ধরতে আমরা সবাই গিয়ে গিয়েছিলাম এবার ছিপ ছিপ দিয়ে মাছ ধরবো কীভাবে এবার ছিপটা তো আমাদের তৈরি করতে হবে যেমন একটা বড়ো লাঠিতে তার মাথায় একটা দড়ি বা একটা সুতো পেঁচিয়ে এবার তাতে বড়শি দিয়ে বঁড়শি দিয়ে আর কি ওর বঁড়শিতে কিছু খাবার জাতীয় কিছু একটা লাগিয়ে পুকুরে ফেলে দিতাম সেখান থেকে মাছ উঠতো বা কিংবা ধরো তোমরা জাল হয় যেটাকে বলে জাল দিয়ে মাছ ধরা সেরকম জাল ফেলতাম পুরো পুকুরময় একটা জাল ফেলে এক জায়গার থেকে অনেক মাছ সংগ্রহ করতাম এবার একদিন হয়েছে কি আমরা সবাই মাছ ধরতে বসেছি এবার বলল সবাই বলা বলি করছি যে মাছ ধরছি কোনো দিন তো তেমন কোনো বড়ো মাছ ওঠেনি টুকটাক মাছ উঠেছে আজকে যদি বড়ো মাছটা ওঠে তাহলে খুব ভালো আমরা একটা পিকনিক টাইপের করতে পারবো এবার যাই হোক আমরা একটা ছিপ সবাই মিলে ছিপ ফেলেছি আমিও ফেলেছি ছিপ একটা ফেলে খাবার তাতে দিয়ে ফেলে দিলাম দিয়ে এবার বসে আছি বসে আছি হঠাৎ করে দেখি বঁড়শিটায় টান পড়ছে বল যে ব্যাপার কী মাছটাছ বড় মাছটাছ লাগলো নাকি বঁড়শিতে টান পছে তারপর বঁড়শিটা টেনে তুলে দেখি একটা বড় কাতলা মাছ এবারে কাতলা মাছটা যখন আমরা হাতে পাই এতটা আনন্দ খুশি হয়েছি আমি বলছি কি যাক আজকে তাহলে ভালো একটু খাওয়া দাওয়া হবে জম্পেশ এরকম এবার মাছটা ধরে নিয়ে আমরা যাই হোক নিলাম খুশি এবার সবার মোটামুটি কিছু না কিছু বড়ো বড়োই মাছ বেশ হয়েছে এবার এরকমই আমরা জাল দিয়েও মাছ ধরতে পারি ছিপ দিয়েও মাছ ধরতে পারি কিন্তু সেরকমভাবে কোনো দিন সমুদ্রে বলো অতটা মাছ ধরা হয়নি বা সমুদ্রে যাওয়া হয়নি কিন্তু এই নদীতেই বেশিটা টাইম আমরা আর কি কাটাতাম যখন এক জায়গায় সবাই বন্ধুবান্ধব গ্রামগঞ্জে যেতাম তখন ওই নদীতে বেশি আমরা আর কি মাছটাছ ধরতাম এরকমভাবে জাল ফেলে বঁড়শি দিয়ে ঠিক আছে ধরতাম অনেক বিভিন্ন রকমের মাছ উঠতো কাতলা মাছ রুই মাছ পোনা মাছ এরকম আর কি এবার সেরকম মাছ ধরে এনে আমরা ভীষণ ভালো লাগতো মনেও যে যাই হোক আজকে আমাদের বঁড়শি ফেলাটা যাই একটা কাজে দিয়েছে এরকম বিষয় এ নিয়ে এরকম হতো সবাই মিলে এ প্রত্যেক দিন আমরা বেশ নদীর ধারে যেতাম মাছ টাছ ধরতাম বড়শি দিয়ে এরকম আর তেমন বলতে কিছুই না যাই হোক মাছ টাছ ধরে এনে নিয়ে আমরা কী বলতাম রান্না করাটা হতো খেতাম দেতাম ঠিক ফের আবার পরের দিন সেরকম সময়েই চলে যেতাম নদীর ধারে গিয়ে সবাই বসে নিয়ে আমরা মা কেউ বঁড়শি দিয়ে মাছ ধরতো কেউ জাল ফেলে মাছ ধরতো যাই হোক এরকম বড়ো বড়ো মাছ তো কিন্তু বঁড়শিটা কিন্তু বড়ো হওয়া যায় হ্যাঁ লাঠিটা একটু বড়ো করে একটু সুতোটা বেস মা যেরকম সুতো দেয় আর কি মাছ ধরার জন্য সুতো ওতে বড় সুতোর মাথায় বঁড়শি দিয়ে তাতে একটু খাবার খাবার তোমার বলতে পারো কীরকম খাবার কী বৃত্তান্ত না বৃত্তান্ত তো খাাবার বলতে ধরো তোমরা রুটি রুটি হয় যেটাকে সেটাকে চটকে চটকে একটা শক্ত নরম দলা টাইপের করে নিয়ে ওতে দি দিলে এরকম হতে পারে বা তুমি ধরো মাছ ফেলার ধরার আগে একটুখানি তুমি পুকুরে বা কোথাও একটা ছোট্টো করে জায়গায় খাবার টাবার দিয়ে দিলে আটাটাটা ছড়িয়ে দিলে তাহলে দেখবে মাছগুলো এক জায়গায় হয় ঠিক আছে তখন তোমরা ওরকম মাছ ধরতেই পারো ঠিক আছে আমি তো এইভাবেই ধরি মাছ আমি এভাবেই পারি আর কি আর তোমরা যদি কিছু জানো তাহলে বলো এরকম